আমি মনে করি এইভাবেই যে প্রযুক্তি অন্যদের সাথে সংযোগ স্থাপন এবং সম্পর্কের গড়ে তোলার উপায় পরিবর্তন হচ্ছে মানে কি আপনি ধরুন এখনও কিছু কাজ করতে হচ্ছে সেই কাজটা যদি আপনি কোনও রকমভাবে বাধা কিনবা কোনও একটা জিনিসে যদি কাজে বিপদে পড়েন সেইটা সেখান থেকে হেল্প পাওয়া আর কি ঠিক আছে আরে হেল্প পাওয়া মানে তো সমস্ত কিছু একটা ভালো জিনিস ভালো জিনিসের দিক থেকে পড়ে সেই সেটা আমাদের ইয়ে থেকে বোঝা যায় সেটা অতটা কেয়ারলি ভাবে না দিলেও চলবে কারণ কেয়ারলি ভাবে দিলে কি জিনিসটাকে স্বচ্ছভাবে মনে যা আমরা প্রযুক্তি একটা অন্যদের সাথে সংযোগ স্থাপন করছি সম্পর্ক গড়ে তোলার উপায় পরিবর্তন করছি সং মানে কি একটা জিনিস বলতে গেলে বা সম্পর্ক করতে গেলে যেটা প্রয়োজন মেনলি মানে ভালোবাসার টান সেই টানটা যদি আমাদের থাকে থালে এমনি এরা মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা যায় এই যে সংযোগ প্রযুক্তি কিয়া সংযোগ বিভিন্ন দিক থেকে প্রযুক্তি হতে পারে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানে জিনিস থেকে সংযোগগুলোর প্রযুক্তি হয় যার কারণে আমাদের এখানে নতুন নতুন কোনও কাজ বা কোনও একটা জিনিস আমরা যে বলি মানে কথাটা বলি বা শুনি সেই জিনিসটা এখানে রেডি হয়ে যায় তাতাড়ি ওই জন্য অতটা আমরা কেয়ার দিই বা কেয়ার নিই জিনিসটাকে দেয়ার জন্য আর এখানে বলেছে যে সংযোগ স্থাপন সংযোগ স্থাপন বলতে কি না সম্পর্ক যে গড়ে তোলার জন্য যে সংযোগটা স্থাপন করি সেখান এই সংযোগ স্থাপনের কথাটাই বলা হয়েছে কারণ যতটা ওটা দরকার ইম্পর্ট্যান্ট ততটাই সেই জন্য ওদের বেশি গুরুত্ব এর উপরে দেওয়া হচ্ছে ওই জন্য আর কি এত কিছু নইলে কোন কারণ নেই যেটার জন্য আমাদের এখানে কাজ সব বন্ধ হয়ে